আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটির নেতিবাচক হল আমি একটি অনলাইনে অর্ডার করেছিলাম

সেই স্কুল ব্যাগটি দিতে এল তখন স্কুল ব্যাগটি আমি পাওয়ার পর আমার কাছ থেকে টাকাটাও একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছে কিন্তু আমার সেই ব্যাগটির চেন কাটা বেরিয়ে ছিলো চেন কাটা এবং ব্যাগটি একটু ভিতরটা ছেঁড়া বেরিয়ে ছিলো আমি যেরকম চেয়েছিলাম সেরকমটা আসেনি আমি পাঁচটা খোপ চেয়েছিলাম ব্যাগটার সেটার চারটা খোপ ছিলো এবং আমার কাছে দামটাও অনেক বেশি নিয়ে নিয়েছিলো এবং ফ্লিপকার্টে আমি যখন অর্ডার করেছিলাম তখন যে কালারটা দেখেছিলাম যে রংটা দেখেছিলাম কিন্তু আমার কাছে ডেলিভারিটা আসার পর কিন্তু সেই রঙের আমি ব্যাগটা পাই না তার থেকে হালকা রং ছিলো তাই আমার মনের মতো হয় নি সেই জন্য আমি সেই ডেলিভারি বয়কে ফোন করেছিলাম এবং আমি ফ্লিপকার্টে সেইটি রিটার্ন করে দিয়েছিলাম কারণ যেরকম আমি চেয়েছিলাম সেরকমটা আমি পাইনি সেই জন্য